আমি কাপড় ধোয়ার জন্য যেরকম বেশিরভাগ মানুষজনই করে যেরকম গ্রামীণ মানুষজন করে এই বা জল তুলে করে সেরকম ভাবেই কাপড় ধুই আমি কারণ বাড়িতে সেরকম কোনো মেশিন নেই

এবং আমি আমার জল অপচয় সেরকমভাবে করি না এইজন্যই জলের কারণ আমরা খুবই সচেতন কারণ আমরা যে জায়গায় থাকি সেখানে জলের খুবই সমস্যা খুবই কম পরিমানে পাওয়া যায় তাই আমরা জানি যে কীভাবে জলটাকে সাশ্রয় করতে হয় তাই আমি জানি যে অপচয় করছি না